আমার প্রিয় বইটির নাম হলো নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা টেনিদা যার মধ্যে উল্লেখযোগ্য চরিত্র হলো এই টেনিদা টেনিদা একজন হাস্যরসাত্মক চরিত্র যার জন্য এই বইটিকে আমার খুব ভালো লাগে